হ্যাঁ হ্যালো আপনি কে বলছেন বুঝতে পারছি দিদি কিন্তু কী করব বলুন দিদি এর আগে তো মানে সবাই তো ওটাই চায় তো যার যেটা সীট পড়ে সে সেটা নিতে চায় না বলে জানলার ধারে পড়লে জানলার ধারে নেব না কেউ বলে আমার বমি পায় মাঝখানে বসব কার কথা শুনব আমি শুনব বলুন তো আপনি ভারি সমস্যায় ফেললেন দিদি আপনি কি এই একটু মা আগেই একজন ফোন করে বলল যে ওনার না কি মানে পরিবারে কয়েকজন অসুস্থ অসুস্থ বলতে বয়স্ক লোক আছে বলে যে জানলার ধার দিতে হবে কার কথা শুনি আপনি বলুন কার কথা শুনব আমি হ্যাঁ হ্যাঁ আপনি রাখুন এখন হ্যাঁ রাখুন